পশ্চিম মেদিনীপুরের উল্লেখযোগ্য দর্শনীয় স্থান বলতে গেলে প্রথমেই আমি বলতে পারি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মস্থান ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মস্থান এই পশ্চিম মেদিনীপুর বীরসিংহ গ্রামে ঈশ্বরচন্দ্রের বাড়ি তার সমস্ত কিছু অনেকরকম তার বই তার ব্যবহারিক জিনিস সমস্ত কিছু সেখানে রাখা আছে সেগুলি পর্যটকেরা আসে দেখে ঘুরে ঘুরে সে ভীষণ দেখার জিনিস আরও আছে পশ্চিমবঙ্গের এই পশ্চিম মেদিনীপুরের হল ক্ষুদিরাম বসুর জন্মস্থান ক্ষুদিরাম বসুর জন্মস্থান মহুবনি গ্রামে সেখানেও ক্ষুদিরাম বসুর বাড়ি ক্ষুদিরাম বসুর কে দেখতে বাড়ি দেখতে আমরা কে না চাই কেননা এই ক্ষুদিরাম বসুই একদিন ব্রিটিশের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে ব্রিটিশের এই স্বাধীনতা সংগ্রামী ক্ষুদিরাম বসু একদিন ফাঁসির মঞ্চে উঠেছিল ফাঁসির দড়ি গলায় দিয়ে সে জীবন বিসর্জন দিয়েছে আরও বলি পশ্চিম মেদিনীপুরের আমাদের চন্দ্রকোনা শহর চন্দ্রকোনা টাউন যেটা পশ্চিম মেদনীপুরের অনেকেই জানে না এটা একটা পৌর অঞ্চল কিন্তু এখানে আছে অনেক কিছু দেখার জিনিস এখানে আছে চন্দ্রকেতু রাজার বাড়ি ভগ্ন অবস্থাতে আছে কিন্তু এখানে থাকতেন চন্দ্রকেতু রাজা এখানে অনেকগুলি গড় আছে দেখার মতো যেমন রামগড় লালগড় তারপরে আছে চন্দ্রকেতু রাজার পুকুর বড়ো পুকুর যেটাকে আমরা সবাই রাজার পুকুর বলি আরও আছে চন্দ্রকেতু রাজার মায়ের বিশাল কালি মন্দির সেখানে আছে অনেক বড়ো কালি মূর্তি ওটাকে সবাই বলে রাজার মায়ের কালি এছাড়াও আছে পিছাবনি গ্রাম সেই জায়গাটার নাম হয়েছে পিছাবনি কেন হয়েছে সেটা বলি ওখানে মাতঙ্গিনী হাজরা শুরু করে ছিলেন মিছিল যে তখন ব্রিটিশরা এসে বলে তোমারা পিছিয়ে যাও তখন একসঙ্গে সবাই একসঙ্গে গলা মিলিয়ে বলেছিল আমরা পিছাবনি পিছাবনি বলেছিল এই কারণে মেদিনীপুরের ভাষার একটু টানই হল সবকিছুতে বলা যেমন খাবনি যাবনি সেরকম তারা বলেছিল পিছাবনি তখন থেকে জায়গাটার নাম হয়ে গেছে পিছাবনি আরও চন্দ্রকোনা টাউনের আশেপাশেও অনেক কিছু আছে দেখার মতোই জিনিস যেগুলো একটুখানি গেলেই পাওয়া যায় নীলকর সাহেবদের কুঠি এখানে নীল নীল চাষ হত আগে এখানে নীলকর সাহেবদের কুঠি সেও ভগ্ন অবস্থাতেই প্রায় মল্লেশ্বরপুর গ্রাম বলে একটা জায়গা আছে সেখানে মল্লরাজাদের ইয়ে ছিল এখানে একদিন অনেক এখানে যুদ্ধ হয়েছে যেমন বর্গী আক্রমণ হয়েছে এই চন্দ্রকোনা শহরেই সেই সেই বর্গীদের আজও বর্গী আক্রমণের সময় যে সব বাজারের পর বাজার যে পুড়িয়ে দেওয়া হয়েছিল এখনো অনেক মাটি খুঁড়লে পাওয়া যায় সেই পোড়া চাল আরও আছে মেদিনীপুরে অনেক কিছুই পশ্চিম মেদনীপুরে অনেক কিছুই দেখার জায়গা আছে যেমন আছে কাঁসাই নদী কাঁসাই নদীর তীরে অনেকেই যায় বনভোজন করতে সেটাও খুব সুন্দর পশ্চিম মেদিনীপুরে রয়েছে খড়্গপুর রেলওয়ে স্টেশন বৃহত্তম রেলওয়ে স্টেশন দেখলে মানে হয় যেন একটার সাপ আরেকটার গায়ে উঠে গেছে এইরকম